আমি সাধারণত রান্না করতে ভালোবাসি আমি সকালে ম্যাগি করি আবার কিছু কিছু দিন চাউমিন করি এগুলো সকালের খাবার করি এবং লাঞ্চের জন্য আলুর দম ডাল মাছের ঝোল এগুলো রান্না করি এছাড়াও রবিবার হলে স্পেশাল কিছু রান্না হয় বিরিয়ানি করা হয় মাংস রান্না করা হয় চিংড়ি মাছের মালাইকারি করা হয় এগুলো রবিবার স্পেশালের স্পেশাল রান্না হয় কিছু এবং এই রান্নাগুলো শুনেই মনে হচ্চে যে আমি খেতেও ভীষণ ভালোবাসি কিন্তু এটা সত্যি আমি খেতে ভীষণ ভালোবাসি এই জন্য আমি অতো কিছু রান্না করি এগুলো তো শুধু লাঞ্চের জন্য বললাম এছাড়াও ডিনারের জন্য আছে ডিনারের জন্য রুটি করি রুটি আলুর দম এগুলো করি কিছু কিছু দিন রুটি আলুর দম করি এছাড়াও অন্য কিছু দিন লুচি করি লুচি আলুর দম বা লুচি পায়েস এগুলো করেই থাকি প্রায় সময় এবং এগুলো খেতেও ভীষণ ভালো লাগে এছাড়াও অনেক সময় রাতের জন্য চাউমিন করি চাউমিন চাউমিনেও ডিনারটা চালিয়ে দিই